বাংলা ভাষা সংরক্ষণ আর প্রচারের জন্য আমার যা মানে দেখতে আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে সেরকমভাবে মানে কোনো প্রচেষ্টাই গ্রহণ করা হচ্ছে না কেন যে কোনো জিনিসে এখন বেশি ব্যবহার হচ্ছে ইংরেজি তারপর হচ্ছে হিন্দি যেহেতু আমাদের হিন্দি রাষ্ট্রভাষা তাই জন্য কোথাও কোথাও কমিউনিকেশন বা কারো সঙ্গে বাইরে উইদাউট পশ্চিমবঙ্গের বাইরে কথাবার্তা বলতে গেলেও বা পশ্চিমবঙ্গের মধ্যেও কথাবার্তা বলতে গেলে বাংলা তো হয়ই না শুধু হিন্দি না হলে ইংরেজিতে বা ইংরেজি হয় না সেরকম হিন্দিটাই বেশি ব্যবহার হয় এখনকার অভিভাবকরা বাংলায় মিডিয়ামে তাদের বাচ্চাদেরকে ভর্তি করতে চায় না তারা একটু অর্থনৈতিক উন্নতি হলেও তারা ইংলিশ মিডিয়ামে তাদের ছেলে মেয়েকে ভর্তি করছে বাংলা একদম প্রায় অ্যাভয়েড করছে এখানকার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা প্রায় বাংলা বেশিভাগ স্টুডেন্টরা বাংলা বলতেই জানে না তারা বাংলা পড়লে বলে তাদের গায়ে জ্বর আসে তো কী আসে তাদের ইংরেজি বেশি ইংরেজি বেশি ইংলিশ ম্যান হয়ে তৈরি হয়েছে তাদের বাবা মারাও তাদেরকে আর ইংরেজি শেখাতেই বেশি ব্যস্ত বাংলা শেখানোর জন্য কোনো রকম উদ্যোগও গ্রহণ করে না তাই জন্য আমাদের মনে হয় এই যে বাংলা ভাষাকে একটু একটু মানে মানে ছড়ানোর জন্য তাহলেও কিছু লেখালেখি ব্যবস্থা বা বড় বড় পত্রিকা পত্রিকা বা একটা স্কুলে বা মোবাইলেও এখন দেখছি যে কিছু কিছু অ্যাপ বেরিয়েছে বা ইউটিউবে দেখা যাচ্ছে যে কিছু কিছু বাংলা নিয়ে ইউটিউবে কিছু চ্যানেল বের হয়েছে যা আমরা চাইছি এইগুলো চ্যানেল যেন বাচ্চারা যেন দেখে তারা বাংলা যে ভাষায় একটা একটা একটা আমাদের যে বাঙালি আমাদের যে বাংলা ভাষায় কথা বলতে হয় সেটা যেন আর নেক্সট জেনারেশন যেন তার মূল্য বোঝে